হ্যাঁ হ্যাঁ বলছি কে ও হ্যাঁ হ্যাঁ সোমা বলো বলো হ্যাঁ হ্যাঁ বলো

কী ব্যাপারে বলছিলে বলো একদম যাব তো কেউ আবার ওই ওইটা আবার কেউ বাদ দেয় একদম আমার অনেকদিনের ইচ্ছা কবে যাবে গো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ যাব আমি আমি সব কাজ ফেলে চলে যাব আমিও এমনিতেই অনেকদিন থেকে আমার ইচ্ছা ছিলো যাওয়ার একদম আমাকে বাদ দিয়ে যাবে না তোমরা কিন্তু আমাকে আমা হ্যাঁ হ্যাঁ আমি যাব আর তোমরা কে কে যাচ্ছ গো

হ্যাঁ হ্যাঁ একদম যাব যাব আর সবথেকে ভালো হয় যে ওখানে গিয়ে যদি আমরা রাত্রে থাকতে পারি সেই ব্যবস্থাটা অন্ততপক্ষে করো এরকম করে গিয়ে ঘুরে আসতে ভালো লাগবে না একদিন ওখানে থেকে যাব তার পরের দিনে আসব হুম দেখো তোমার দাদাদের সঙ্গে সেরকম কথা বলো হ্যাঁ একদিন গিয়ে ওখানটা বেশ ঘুরে টুরে দেখে থেকে হ্যাঁ আর আর সবথেকে ভালো হয় একটা মানে নিজেদের একটা প্রাইভেট গাড়ি করে নেওয়া ও ওই গাড়িতেই যাওয়া হবে আসা হবে টাকাপয়সার দিক থেকে একদম চিন্তা করতে হবে না যেটা লাগবে বলবে আমি দেব ঠিক আছে না হ্যাঁ হ্যাঁ আর আর দেখো তোমাদের কত তোমাদের কতজন হচ্ছে সেটা দেখো যদি মনে হয় আরও কাউকে নিয়ে যাওয়া যাবে তাহলে বলবে আমি তাহলে আমার পাশের বাড়ির যে মানে বাড়িতে যে থাকে ওর ওই বউটির সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক তাহলে ওকে বললে ওও যাবে তাহলে আমি ওকেও বলব নিয়ে যাব ঠিক আছে যদি হয় সম্ভব গাড়িতে যদি জায়গা হয় আমি তাহলে নিয়ে যাব হুম হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ক্লান্তিটাই থেকে যাবে আর কিছুই হবে না একটা দিন থেকে যাব আমরা ওখানে আর সেরকম মতোই সবকিছু জামাকাপড় এইসব ভরে নেবে জিনিসপত্র নেবে যেন রাত্রে থাকা যায় ঠিক আছে হ্যাঁ হ্যাঁ

আমাকেও আ আমাকে রীনাদি বলাটাই ঠিক আছে আমাকে আর ম্যাডাম বলতে হবে না হ্যাঁ ঠিক আছে হুম আচ্ছা আচ্ছা ঠিক আছে ওই ওই হ্যাঁ আম আমা আমার আমি একদম পুরোপুরি মানে হ্যাঁ বলে দিলাম এরপরে আর আমার কোনো নড়চড় হবে না তবে হ্যাঁ এরপরে তো মানুষের শরীরের কথা বলা যায় না যদি খুব অসুস্থ না হয়ে যাই তাহলে অবশ্যই যাব আমার এটা অনেকদিনের ইচ্ছা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ একদম আমাকে তো তোমরা ওখান থেকে আমাকে তোমরা যখন বেরোবে আমাকে একটা ফোন করে নেবে আমি একদম তৈরি হয়ে নিচে এসে দাঁড়িয়ে থাকব আমার বাড়ি থেকে আমাকে তুলে নেবে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ না না ওখানে অনেক কিছু দেখার আছে দেখব আর এমনি সবাই ভালো আছে তো হ্যাঁ ঠিক আছে হ্যাঁ হ্যাঁ আমরাও ভালো আছি ঠিক আছে